আমার গ্রামে স্থানীয় ঠাকুর বলতে সেরকমভাবে বললে বলতে হয় যে একটা দুর্গা মন্দির আছে তো ওই দুর্গা ঠাকুরই হলো আমার গ্রামের স্থানীয় ঠাকুর তার উপাসনায় বিভিন্ন রীতিনীতি পালন করা হয়েছে যেগুলো আমরা দেখে থাকি সাধারণত দেখি সকালবেলায় ব্রাহ্মণ ঠাকুর এসে মন্দিরে পুজো করেন পুজো করার আগে কেউ সেই মন্দিরে লাতা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে রাখে ফুল তুলে রাখে তাছাড়াও দেবীর প্রসাদ রেডি করে রাখে বা প্রস্তুত করে রাখে এরপর ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করেন আরতি করেন এবং আবার সন্ধ্যেবেলায় ঠিক কেউ এসে সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে আবার দেবীর প্রসাদ রেডি করে রাখেন ব্রাহ্মণ ঠাকুর এসে সন্ধ্যেই পুজো দেন এটাই সারা বছর হতে থাকে এবং বছরের কিছু নির্দিষ্ট দিনগুলোতে যেমন সরস্বতী পুজোর দিন ওই মন্দিরেতে পুজো হয় তাছাড়া বিভিন্ন পুজোতে ওই মন্দিরে পুজো হয় লক্ষ্মী পুজোতেও ওই মন্দিরে পুজো হয় তাছাড়া যখন দুর্গা পুজো আসে তখন মেকি যখন চণ্ডীপাঠ শুরু হয় মানে মহালয়ার দুদিন পর থেকে চণ্ডীপাঠ শুরু হতে থাকে এবং ওই চণ্ডীপাঠ চলে ও স ও ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত এবং তার মাঝখানে এ ষষ্ঠী থেকে শুরু হয়ে যায় দুর্গা পুজো তার ঘট ডুবিয়ে নিয়ে আসা বা তার খেতে দেওয়া তাকে আলাদাভাবে নতুনভাবে সুসজ্জিত করে ওই রীতিনীতি বা আচার অনুষ্ঠান পালন করা হয় ষষ্ঠীতে তার ঘট ডুবিয়ে নিয়ে আসা হয় সপ্তমীতে মাকে প্রতিষ্ঠা করা হয় অষ্টমীতে সন্ধ্যা অঞ্জলি দেওয়া হয় তারপর রাত্রিতে মাঝখানে সন্ধিপুজো হয় তারপর নবমীতে দেবীর আরো মহাযাগযজ্ঞে পুজো করে এবং দশমীতে দেবীর বিসর্জন হয় বা ভাসিয়ে দেওয়া হয় তো আমার গ্রামের এই স্থানীয় ঠাকুর সম্পর্কে এই রীতিনীতি পালন করা হয়ে থাকে